গাইড দাদা বলছেন দাদা আমি ওই হরিণঘাটা থেকে নদীয়া হরিণঘাটা থেকে বলছিলাম ওই দীঘা যাব হ্যাঁ আমরা ওই দীঘা যাব মোটামুটি সাত থেকে আটজন যাব ঠিক আছে তো আমাদের একটু গাইড করতে হবে যাব বলতে আপনার এই কালী পুজোর পরে যাব আপনার নাম্বারটা আমরা হ্যাঁ বলছি আমরা থাকব মোটামুটি ওই চার থেকে পাঁচ দিন থাকব দীঘাতে ঠিক আছে তো ওখানে কী কী ঘোরার জায়গা আছে যদি একটু বলতেন সব জায়গায় কি আপনি ঘোরাবেন মানে আমাদের এই তিন থেকে চার দিনে আমরা সব জায়গায় ঘুরতে চাই হ্যাঁ তো সব জায়গায় ঘুরতে চাই তো আপনি আপনার যদি মানে আমরা তো ঠিক অত জানি না আপনার নাম্বারটা আমাদের ওই পাশের বাড়ি ওরাও দীঘা গেছিল তারা নাকি আপনার আপনার সঙ্গে পরিচয় হয়েছিল আপনি গাইড করেছিলেন তো সেই জন্য ওনাদের থেকে পেয়েছি তো আপনার মানে শিডিউলটা কী কত কী টাকা নেন একটু যদি বলতেন ভালো হতো আচ্ছা আচ্ছা তো আমরা তো যেহেতু অনেকজন যাব তো ওই ঘণ্টাটা মানে সবার মিলিয়ে একশো টাকা বলছেন নাকি মাথা পিছু একশো টাকা আচ্ছা তো আমরা তো অনেকটা জায়গা ঘুরব ধরুন তো একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব সেটাও তো অনেক আপনি যদি মানে ওই যেখানে আপনি ঘোরাবেন সেখানে ঘোরানোর জন্য একশো টাকা করে নেবেন নাকি আপনারা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেটা যাচ্ছেন সেই সময়টাও কি এর মধ্যে ধরবেন আচ্ছা শুনুন বলছি আমরা সারা দিন তো থাকব সকাল নটা থেকে ধরুন আমরা সেই সন্ধ্যে পর্যন্ত থাকব যদি আপনি একটু টাকাটা কম নিতেন তাহলে ভালো হতো আর বলছি যে ঠিক আছে দাদা তাহলে আপনাকে আমরা যখন যাব তার আগে আপনাকে জানিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ

না আপনাকে দুদিন আগে জানিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ আপনাকে তারিখটাও জানিয়ে দেবো আর দুদিন আগে থেকে আপনাকে জানিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে তাহলে ওই কথাই থাকল আর গিয়ে আপনাকে তাহলে কল করে নেব রাখছি